হ্যাঁ হ্যালো হ্যালো এই এই রিয়ার রিয়া রিয়ার মা কথা বলছেন তো ও আচ্ছা আমি যার জন্য মানে ফোন আমি করেছিলাম আগে তো তখন ফোনটা হয়তো ধরেননি তো আমার একটা কথা ছিল যে আমাদের কিছু সিলেবাস স্কুলের করা এখনও হয়ে ওঠেনি হ্যাঁ তো ওই জন্য আমরা চাইছিলাম যে চল্লিশ মিনিট আরও এক্সট্রা ক্লাস নিতে তো ওটা হলে আমাদের সিলেবাসটা পুরোপুরি তৈরি করানো হয়ে যেত তো ওই জন্য আমি ফোন করেছি তো চল্লিশ মিনিট যদি হ্যাঁ না তবুও তো অনেকের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা থাকে হয়তো কেউ ওই টাইমে অন্য কিছু শিখতে যায় নাচ গান এই সব থাকে তো ওই জন্য আমরা বাড়িতে ফোন করে এটা ইয়ে করে নিচ্ছি যে কারও কিছু সমস্যা থাকলে তাহলে আমাদেরকে আবার অন্য রকম চিন্তা ভাবনা করতে হবে তা এমনি মেয়ের অসুবিধা হবে না তো আমরা যদি চল্লিশ মিনিট আলাদা করে ক্লাস নিই হুম একটু বেশি সময় ধরে আমরা পড়ানোর কথা ভাবছিলাম তো আপনি কী বলছে

আমাদের এখন মোটামুটি যত দিন না আমরা ওই সিলেবাসটা ওই পুরোপুরি শেষ করতে পারছি আমরা এখন ওই ক্লাসটা করাব ভাবছি হ্যাঁ এই এই রকম আমাদের একটা মানে সবাই মিলেই সমস্ত শিক্ষিকারা মিলে আমরা এইটা একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা এরকম ক্লাসটা করাব তো ওই জন্য আমি তবুও তো প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই তাদের বাবা মায়ের সঙ্গে আমাদের আলোচনা করে নিতে হবে ওই জন্য আমি চাইছিলাম যে আপনারা যদি বলেন যে হ্যাঁ অসুবিধা নেই তাহলে আমরা করাব আমাদের অসুবিধা নেই হ্যাঁ তো ঠিক আছে আপনি হ্যাঁ আপ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ না আচ্ছা ঠিক আছে শুনুন যদি কোনো একটা বার যদি কারও হয়তো কা ওর বৃহস্পতিবার কারও হয়তো অন্য দিন এরকম তো হতেই পারে সেটা তার জন্য তাকে দশ মিনিট আগে ছেড়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই আমি চাইব বাড়ির লোক কেউ এসে নিয়ে যেতে কেননা অন্য সময়ে আমরা এটা নিচ্ছি আমাদের তো একটা ইয়ে থাকেই তো আপনারা ক্ যে কেউ এসে বাড়ি থেকে এসে ওকে নিয়ে চলে যাবেন দশ মিনিট আগে বৃহস্পতিবারে তাহলে সেরকম আবার অন্য বারগুলো ও পুরোই এ করতে পারবে ক্লাস করতে পারবে এর পরে শুনুন শিক্ষিকাদেরও তো এবারে একটা ক্লান্তিভাব থাকে তো ওই সময়টা যখন ওরা চেয়েছে করিয়ে দেবো তো তখন আর তো আর অন্য রকমভাবে আমি আবার তাদেরকে বলতে পারি না তো সেই রকমই হবে ও বৃহস্পতিবার না হয় দশ মিনিট আগে চলে যাবে নিয়ে পাঁচটায় আবার গানের ক্লাস করবে ঠিক আছে আমার মনে হয় ওটাই ঠিক হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বা তা তাছাড়া আবার হয়তো এমনও করতে পারেন গানের মাস্টারমশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেবেন যে ওই দিনটা উনি যে টাইমে আসছিলেন আরও দশ মিনিট পরে এলেও কোনো অসুবিধাটা হবে না এখন এইটা তো নিশ্চয়ই এটা একটা উপরি পাওনা হ্যাঁ স্কুল থেকে যে আলাদা করে ক্লাস নিচ্ছে এটা তো মনে হয় ছেলে মেয়েদের পক্ষে খুবই ভালো জিনিস তো না হলে সেটাও করতে পারেন হুম হুম হুম হুম সেরকমও করতে পারেন ঠিক আছে আমি ওই জ হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আমি কথা বলতে চেয়েছিলাম তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম আমরা সব জানিয়ে দেবো আবার ফোন করে হ্যাঁ আমরা আগে সবারই মতামত নিয়ে নিচ্ছি তার পরে আমরা সেটা শুরু করব কবে থেকে সেটা তো বলেই দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখলাম হ্যাঁ